হ্যালো হ্যাঁ বলছি কবে এলো ইস কখন হ্যাঁ এখনো অবধি নটা অবধি খোলাই থাকবে আর কি কি প্রব্লেম হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা এক্সট্রা আর এক্সট্রা টাকা ছিলো কিনা আচ্ছা হ্যাঁ ফাঁকা আছি নটা আবধি আমাদের গ্যারেজ খোলা থাকবে তুমি তার আগেই আসার চেষ্টা করো আর কি কি হয়েছে গাড়িতে আচ্ছা আচ্ছা ইঞ্জিনের পাক্কা চোট লেগেছে না উপরের ইয়েটাই গেছে উপরের বেকেটটাই গেছে স্টার্টিং প্রব্লেম কিছু নেই ইঞ্জিনে একটু কাজ হবে আর ঠিক গাড়ির নিচে তেল পুড়ছে নাকি তাহলে তো মনে হচ্ছে মোবিল চেম্বারটাও ফেটে গেছে তাহলে মোবিল চেম্বারটা বাইশো পরবে তা ওটা আমি দু হাজারের মধ্যে করে দেবো তুমি জানা চিনা বটে আর যদি আগেরটা দেখতে হবে যে কত কি খারাপ হয়েছে তোমার যদি লাইট ফাইট সব গেছে তাহলে লাইটগুলাকেও তোমার দেড়শো দেড়শো পরবে আর ইঞ্জিনের কাজ হবে তোমার তাহলে তোমার ঐ ইঞ্জিন ফিঞ্জিনের যদি কাজ না হয় তাহলে পাঁচ হাজারের মধ্যে করে দেবো না না তাহলে অন্য লোক হলে আমি সাত হাজার বলে দিতুম তুমি আমার ঘরের লোক বটে তোমাকে পাঁচ হাজার বলে দিলাম আর দুশো টাকা কম দেবে আর কি বলবো যা এর সব তুমি ঠিক আছে না ঠিক আছে তুমি গ্যারেজ নিয়ে আসো আমি তারপরে যা দেখার দেখছি হ্যাঁ ওকে সাবধানে আসো হ্যাঁ ওকে